হ্যাঁ বলুন

হ্যালো বলছি যে আপনি কি পশু চিকিৎসালয় থেকে বলছেন বলছি যে আমার বাড়িতে একটি কুকুর আছে তো কুকুরটা এই কদিন ধরে মানে ঠিকঠাকভাবে খাচ্ছে না মুখ থেকে লাল পড়ছে তারপরে মানে ঠিকঠাকভাবে হাঁটা চলা করছে না ঠিকঠাকভাবে খেলছে না মানে শরীরটা খারাপ আরকি চিকিৎসালয়ে না সেইভাবে নিয়ে যাওয়া হয় নি মানে ওই ক দিন ধরে আছে তো আম আমি ভাবছি হয়তো ঠিক হয় যাবে কিন্তু কিছুই হচ্ছে না তো আপনি কিছু সাহায্য করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পড়ছে না সেইভাবে কিছু খাচ্ছে না মানে অল্প অল্প খেয়ে খাচ্ছে মানে সেইভাবে কিছু খাচ্ছে না ও ভাত মাংস সব কিছুই খায় কিন্তু এখন ওই টুকটাক কিছু খাবার খাচ্ছে বিস্কিট টিস্কিট তাছাড়া কিছুই খাচ্ছে না ভাত তো টোটালি খাচ্ছে না আচ্ছা ঠিক আছে তো ক মানে কবে কবে নিয়ে যেতে পার হবে বলুন একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখি